প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষা ব্যবহার অনেকভাবে পরিবর্তন হচ্ছে যেমন আগে যদি আমরা কোথাও কোন খবর পাঠাতাম তাহলে আমাদিগকে পোস্টঅফিসের মাধ্যমে বাংলা ভাষায় চিঠি লিখে পাঠাতে হত এখন ইন্টারনেটের জন্য ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে ইংলিশ টাইপিং করে আমরা সেই কথাগুলো পাঠাতে পারি আর যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে হলে তখন তো বাংলা ভাষা বাংলা ভাষা বললে ইংলিশ হিন্দি হয় কথা বলতে হয় তাই আমাদের ইংলিশ বাংলা ভাষার বদলে ইংলিশ ভাষাটা বেশী শিখতে হয়েছে তার যদি আমরা কল আগে যেমন কলেজে বা স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা সাইবার ক্যাফেতে যে বাংলা ভাষাতে বাংলাতে ফর্ম ফিল আপ করতে হয় এখন সেটা না হয়ে ইংলিশে ফর্ম ফিল আপ হচ্ছে তাই বাংলা ভাষার পরিবর্তে ইংলিশ ভাষাতে বেশী হচ্ছে